আমার খুব শখের জায়গা হল আমার গান সারাদিনের জীবন ব্যবসা করেও যখন আমি দিনের শেষে গলা ছেড়ে গান করতে বসি সেটা আমার দিন খুব ভালো করে দেয় আমার দিনের পুরো পরিশ্রমটাকেই সে শেষ করে দেয় সব জায়গায় জায়গায় অনুষ্ঠান করতে আমি খুব ভালোবাসি আর সেটা আরও ভালো লাগে যখন দর্শকবন্ধুরা আমার প্রশংসা করে হাততালি দিয়ে আমাকে অনুপ্রাণিত করে গান আমার জীবন যেমন আমার প্রশ্বাস নিঃশ্বাস সেরকম আমার জীবনে গান দুঃখে হোক সুখে হোক ভালো হোক মন্দ হোক সবসময় আমার গান আমার সাথে থাকে আমি যখন দুঃখে থাকি গান গাইলে আমার মন খুব ভালো হয়ে যায় মন হালকা হয়ে যায়